আমি সাধারণত এখন পড়াশোনা করে থাকি আমি এই পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যেতে চাই আমি এখন থেকেই অনেক টেকনোলজিকে পছন্দ করে থাকি আমার একটু পড়াশোনাটা হচ্ছে একটু অন্য ধরনের আমি পড়াশোনার থেকে বেশি টেকনোলজিকে পছন্দ করি এবং এই টেকনোলজি নিয়েই একটু থাকার চেষ্টা করি এবং এই টেকনোলজি নিয়ে পড়াশোনা করার চেষ্টা করে থাকি হ্যাঁ এখন যেহেতু টেকনোলজি অনেক উন্নত হচ্ছে এবং নতুন নতুন টেকনোলজি বেরোচ্ছে সেইজন্য আমাকে এই টেকনোলজির একটু আকর্ষণ করে নিয়েছে এই কারণে আমি টেকনোলজিকে এতটা পছন্দ করি এবং এই টেকনোলজির মধ্য দিয়েই আমি আমার পড়াশোনাটা চালিয়ে যেতে থাকি পড়াশোনার মাধ্যমে আমি অনেক কিছু শিখে থাকি টেকনোলজির সম্বন্ধে এবং অনেক কিছু জেনেও থাকি আমার পড়াশোনাটাও হচ্ছে এই টেকনোলজি নিয়েই যেহেতু এখন অনেক উন্নত মানের টেকনোলজি বেরোচ্ছে সেইজন্য আমার পড়াশোনাটাকেও আমাকে অনেক ভালো করে তুলতে হবে যাতে আমি আরও ভবিষ্যতে অনেক ভালো ভালো টেকনোলজি সম্বন্ধে জানতে পারি এবং শিখতে পারি এবং আমি বড়ো হয়ে কোন একটা টেকনোলজির সম্বন্ধে জেনে সেটাকে রিসার্চ করে আমি কিছু একটা নিজে থেকে তৈরি করতে পারি এটাই হচ্ছে আমার পড়াশোনার লক্ষ্য আমি সেই ভাবেই হ্যাঁ এখন পড়াশোনা করে যাচ্ছি